হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেপিসি থেকেই বলছি বলুন

আচ্ছা কবে ছুটি বলতে পারব বলছে আপনি কি ডক্টরের সঙ্গে দেখা করেছেন আচ্ছা আচ্ছা যদি আমি শুনুন আমি নার্স বা ওয়ার্ড বয়ের সঙ্গে একবার আমি কথা বলে নিচ্ছি যদি ওনার ছুটি লিখে দেন তাহলে আমি আপনাকে মানে ইনফর্ম করে দেবো ঠিক আছে আমি আগে কথা বলি হুম বলুন ওনার আচ্ছা ঠিক আছে কালকে আমি কাল সকালে যখন মানে ডক্টর রাউন্ডে আসবে মানে পেশেন্টকে দেখার পরে ওনাকে যদি ডিসচার্জ করে দেয় ডিসচার্জের সঙ্গেই আমি ওনার কী ওষুধ দিচ্ছে বা কত টাকা বিল হয়েছে এগুলো সবই আমি রেডি করে রাখব যখন ছুটি হয়ে যাবে আপনি তখন ওগুলো সবই পেয়ে যাবেন এবং গুছিয়ে দেওয়া হবে এখানে মানে নার্স থাকবে এখানে বুঝিয়ে দেবে আপনাকে ঠিক আছে আর তার হ্যালো হ্যাঁ বলছি তার আগে যদি ডক্টর মানে আপনাকে বাড়ির লোককে ইনফর্ম করতে বলে মানে সাগর সেনের বাড়ির লোককে যদি ইনফর্ম করতে বলে যে ডিসচার্জ হয়ে গিয়েছে আমি তা আপনাকে মানে ফোন করে জানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখছি হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ রাখুন